আমার গ্রামে অন্ত্যষ্টিক্রিয়া সম্পর্কিত আচারগুলি হলো আমাদের গ্রামের এখানে কেউ মারা গেলে এ তাকে তাকে পোড়ানো হয় এবং সে পোড়া পুড়িয়ে আসার পর যারা তাকে পোড়াতে যায় তারা বাড়ি ফিরে তারা আগুনের ভাপ নিয়ে এবং গুঁড় চাল খেয়ে তারপর ঘরে প্রবেশ করে এবং তারপর চার দিনে চতুর্থা হয় সেই চতুর্থায় আয় যে এরকম ভাত খেতে হয় সে ভাতে করলা বা নিমপাতা দিতে হয় সেটাকে তিতা ভাত বলা হয় এবং তারপর অর দশ দিনে এ ঘাট হ ঘাট শ্রাদ্ধ আলিশ পিন্ডি ঘাট হয় দশ দিনে শ্রাদ্ধ হয় এগারো দিনে আলিশ পিন্ডি এটা নিয়ম ভঙ্গ বলা হয় সেটা হয় বারো দিনে তো দশ দিনে ঘাটের সময় সবাই আই পুকুরে গিয়ে স্নান করে এবং নতুন বস্ত্র পরিধান করে সে তারপর সেই ঘাট কাজ সম্পন্ন হয় তারপরে শ্রাদ্ধর দিনে এ বামুন ডেকে বড় করে মন্ত্র বলে এ ভুল তার হচ্ছে পিন্ডি দেওয়া হয় অয় এবং তার ফটোকে উদ্দেশ্য করে তার ফটো সামনে রেখে সমস্ত কাজ সম্পন্ন করা হয় এবং নিয়মভঙ্গ বারো দিন আলিশ পিন্ডির দিনে এ সেই দিন দিন সেই দিন বামুনের পায়ে তেল হলুদ দিয়ে স্নান করে তারপর সবাই পরিবারের সকলে মাছ মাংস ও খেয়ে সেই দিন নিয়মভঙ্গ করে এবং তারা সেই অশৌচ থেকে শুদ্ধ হয় অশুচি থেকে শুচি হয়ে উঠে